খবর কমই দেখি আমি খবর মানে ছোটো ছোটো বাচ্চারা তাদের নিয়ে থাকি খ কম দেখি কিন্তু খবর শুনলে ভালো দেশ বিদেশের গল্পগুলো মানে জানা যায় মেলার গল্প বা কোথায় কী দুর্ঘটনা ট্রেন দুর্ঘটনা কোথায় বাস অ্যাক্সিডেন্ট করা বা কোন মানুষও সে সঙ্গে মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে তাদের মারা গিয়েছে খবর শুনলে মানে স জানা যায় দেশ বিদেশের গল্পগুলো জানা যায় কোথায় কী হলো না হলো দেখি মানে খবর দেখি কম যে খবর শুনলে তো মানে জানা যায় কোথায় কী হলো না হলো বা কোন মন্ত্রীর কী হচ্ছে ছেলেমেয়েদের ওই স্কুল পাঠশালারও খবর শোনায় অনেকে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এই রেজাল্ট নিয়ে গল্প হয় স্কুল নিয়েও এইসব গল্পগুলো মাঝেসাঝে আর শুনি